হ্যাঁ আমি অনেক কম্পিটিশানে অংশগ্রহণ করেছি এবং সেখান থেকে ফার্স্ট হয়েও এসেছি তো অভিজ্ঞতাটি আমার অনেক ভালো লাগে কম্পিটিশানটা ঠিকঠাক জায়গায় যায় এবং আমরা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো এই একটা ধারণা নিয়ে আমাদের হয় প্রাথমিক থেকে যে আঁকতাম তো তার থেকে একটু ডেভেলপ করতে পারি এটাই কম্পিটিশানে আর কম্পিটিশানটা হলে কি হয় যে কতোটা কি আমরা প্র্যকটিস করছি তার প্রতি আমরা সেটা জানা বা পরীক্ষার মতো একটা ঠিকঠাক নেওয়া আর কি